যোগ ব্যায়াম কেবল ব্যায়াম নয় ব্যায়ামের পাশাপাশি আমাদের এটা মানসিক বৃদ্ধিও ঘটায় মানসিক বৃদ্ধি বলতে এখানে যে মানসিক চঞ্চলতা থাকে মানুষের সেই মানসিক চঞ্চলতাটা দূর করে দেয় যোগ ব্যায়াম আর যোগ ব্যায়াম মানসিক চঞ্চলতা দূর করার কারণে আমাদের শরীরের সুস্থতা নিয়ে আসে শরীরের ভেতরে যে রোগ থাকে সেই রোগ আমাদের সুস্থ করে তোলে আর শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা এই ব্যায়ামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আর শারীরিক যে ক্লান্তি শারীরিক ক্লান্তির কারণে যে আমরা কাজকর্ম করতে অনীহা প্রকাশ করি সেই অনীহা থেকে আমরা মুক্তি পায় যোগ ব্যায়ামে যোগ ব্যায়ামে মুক্তি পায় আর যোগ ব্যায়াম করলে আমাদের যে মনের মধ্যে যে আনন্দও ফুটে উঠে সেই আনন্দ থেকে আমরা অনেক রকম কাজে লিপ্ত হতে পারি অনেক কাজ যেমন আমাদের কোনো যে কোনো কাজ শারীরিক মানসিক সব রকম কাজ আছে সে মানসিক কাজেও অনেক করতে পারি আর এবং মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকে আর যোগ ব্যায়াম করলে আমাদের যে মানসিক মানসিক যে বিকাশ মানসিক যে চঞ্চলতা মানসিক সুস্থতা সেই সুস্থতা আসে যোগ ব্যায়ামে যোগ ব্যায়াম কেবল ব্যায়ামিন নয় ব্যায়ামের পাশাপাশি আমরা অনেকরকমভাবে শরীরকে সুস্থ রাখতে পারি মনকে সুস্থ রাখতে পারি তাই যোগ ব্যায়াম কেবলমাত্র ব্যায়ামের রূপেই নয় এটা শরীর মন সব সুস্থ রা